আজ ভারতের মুখোমুখি সবচেয়ে বড়ো পরিবেশগত সমস্যা যদি বলতে চান তাহলে প্রথমতই বলতে হয় যে বৃক্ষচ্ছেদন ভারতের কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন করা হচ্ছে এবং বৃক্ষচ্ছেদন করে সেখানে বড়ো বড়ো কোম্পানি পর্যটন কেন্দ্র তৈরি করা হচ্ছে তাতে কিন্তু প্রচুর পশু পাখি জীবজন্তুদের আহার বাসস্থান কিন্তু নষ্ট হচ্ছে এতে কিন্তু আমাদের যে পরিবেশগত একটা বেশ ঘাটতির মুখোমুখিই পড়ে গেছে পাহাড় পাহাড় অরণ্য অঞ্চলে গাছই হলো প্রধান উৎস কিন্তু পাহাড় এখন যেহেতু পর্যটন কেন্দ্রের একটি বিশেষ আকর্ষণ তাই পাহাড়ের বিভিন্ন রকমের বড়ো বড়ো গাছ কেটে কিন্তু সেখানে পর্যটন কেন্দ্রের বিভিন্ন চমক সৃষ্টি হচ্ছে যা কিন্তু আমাদের পরিবেশকে বিশেষভাবে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে এছাড়া ধরুন নদী বিভিন্ন রকমের গাছ কাটার ফলে প্রথমত আমাদের যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং যে গ্রিনহাউস গ্যাস যে প্রতিনিয়ত বেড়ে চলেছে তা কিন্তু প্রথম কারণ গাছ কাটা তাতে কিন্তু গাছ কাটার ফলে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না তাতে কিন্তু নদীর পুকুর সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে এছাড়াও যদি বলেন পর্বতের কথা পর্বতেও কিন্তু যে হিমবাহ বা যে হিম রয়েছে বরফ রয়েছে তা কিন্তু পরিবেশের এই তাপমাত্রার জন্য প্রতিনিয়ত গলে চলেছে সমুদ্রের জল স্তর কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে আমরা যে সারা বছর ঋতুতে বসবাস করি তা কিন্তু প্রধানত ছয়টি ঋতু কিন্তু আমরা এখন এই বর্তমান যুগে দাঁড়িয়ে কিন্তু তিন থেকে চারটি ঋতু অনুভব করতে পারি সবথেকে প্রধান ঋতু যা যা বেশিক্ষণ ধরে আমাদের এই আবহাওয়াতে র থাকে তা হলো কিন্তু গ্রীষ্ম ঋতু বছরের বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের গরম কাল বা গ্রীষ্ম ঋতুর ওপর দিয়ে যেতে হয় শীতকাল প্রধানত আড়াই থেকে তিন মাস থাকে আর বর্ষাকালও প্রায় ওই দুই থেকে আড়াই মাস আর সেভাবে কোনো ঋতু কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না শরৎকালটা মানুষের এই জন্যই মনে রাখে কারণ কি সেই সময় দুর্গা পুজো হয় চারিদিকে পেঁজা তুলোতে আকাশ ভরে যায় আর আর বসন্তকালে খুব একটা বোঝা যায় না হেমন্ত কালেও কিন্তু আমরা সেভাবে বুঝতে পারি না তো আজকে ভারতের মুখোমুখি যে পরিবেশগত সমস্যা তা কিন্তু প্রধানত বৃক্ষচ্ছেদনই আর বড়ো বড়ো কোম্পানি বিল্ডিং তৈরি করাই হলো ভারতের যে পরিবেশগত সমস্যাগুলি তৈরি করেছে তার মূল কারণ